বাংলা ভাষা মানে সবাই জানে যে আমি যদি আমাদের বাংলা ভাষাটা আমাদের এখানেই বেশি প্রচলিত হয় কিন্তু যখন কোথাও বাইরে যাচ্ছি তখন বাংলা ভাষাটা যদি আমি কোনো কথা বলি আমার কথা কেয়ারই করে না কেউ কেউ ভাবে যে এ কোনো পড়াশোনাই জানে না বাংলা ভাষায় কথা বলছে বাংলা ভাষা আর বাংলা ভাষাটা এমনই জিনিস আমরা তো বাঙালি বাঙালি ভাষাটা বলতেই আমাকে হয় ওই জন্য বাংলা ভাষায় আমরা কথা বলতে বেশি পছন্দ করি তাই বাংলার যেখানে গেছি বাংলা ভাষায় কথা বলছি সেখানে বাইরের রাজ্যে গেলে সেই বাংলা ভাষা মানে কেউ কিছু কেয়ারই করে না যে ভাবে যে এ শিক্ষিত নয় শিক্ষিত নয় এ পড়াশোনা ভালো জানে না মানে আমাকে তখন তুচ্ছ মনে করে কিন্তু বাংলা ভাষা তো কথা সবাই অনেক অনেক কিছু গোছ করে বলা যায় কিন্তু বাংলা ভাষাটা কেন সব জায়গায় চলে না চলে না বাংলা ভাষাটা বলতে গেলে সেই জন্য মানুষের মনে অনেক আকৃষ্টিত করে বাংলা ভাষা সমাধান করার জন্য কীভাবে আমরা ওই সমাধান করব তার জন্য বাংলা ভাষা পড়ার জন্য বাংলা ভাষা যাতে সব জায়গায় চলে মানে সেই জন্য আমি মানে সেই জন্য খুবই ইয়ে করি যে বাংলা ভাষা সব জায়গায় বলা যেমন চলে প্রচলিত হয় সেই জন্য বাংলা ভাষা সবসময় বেশি বেশি করে প্রচলন হয় এবং বাংলা ভাষা যাতে আরও বেশি করে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই জন্য আমি আরও আবেদন করি যে সরকারের কাছে যেমন বাংলা ভাষাটা আরও বেশি করে যাতে সবাই বলতে পারে বাংলা আমাদের আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলতে পারি এইটাই আমার খুব গর্বিত